আমার এলাকায় কিছু উপজাতীয় শিল্প বলতে যেহেতু ঝাড়গ্রাম এখানে নানান ধরনের প্রাচীন মন্দির এবং নানান ধরনের কারুকার্য মিশ্রিত নতুন একটা বাল্মীকি মুনির তপোবনের দৃশ্যকে তুলে ধরা হয়েছে এমন একটা আশ্রম আছে যেখানটা দেখতে খুব সুন্দর তাই এখানে হাতে গড়া জিনিস যেমন বাঁশের কঞ্চির ইত্যাদির তৈরি জিনিস মন্দির মন্দিরটাকে বা আশ্রমটাকে খুব সুন্দর করে সাজিয়ে তুলে রেখেছে এখানকার মেয়েরা নানান ধরনের হাতে যেমন চ্যাটা বা তালাই ঝুড়ি বাঁশের তৈরি জিনিস ঝুড়ি ঠ্যাকা এইসব জিনিস তৈরি করতে খুব ভালোবাসে মানুষ এইভাবেই নানান ধরনের হাতের কাজ করে বাঁশের নানান জিনিস তৈরি করে আশ্রমটাকে সুন্দর করে রেখেছে